আমি শীতে পাহাড়ি এলাকায় যেতে পছন্দ করব যেমন গিয়েছিলাম বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে তো ওখানে যেতে গেলে আমাদের বাড়ি থেকে ট্রেন বাস এই সব এই রকম যান বাহন পাল্টাই করে যেতে হয় তো ওখানে যাওয়ার আনন্দটাই আলাদা কারণ শীতে পাহাড়ে উপরে ওঠা আবার নতুন কিছু দৃশ্য দেখা বা উপর থেকে নিচে নামা সেখানে যাওয়ার পরে আমাদের বন্ধু বান্ধবদের সাথে ঘোরা আনন্দ করা এ সব খুবই ভালো লাগে আর ওইসব ওই পাহাড়ে যাওয়ার পরে যে সব আরও অন্যান্য জায়গার লোক এদের সাথে দেখা শোনা করা আলাপ করা এসব খুবই ভালো লাগে আর ওই শুশুনিয়া পাহাড়ে এই আশে পাশে যে সব দোকান পানি রয়েছে তো নানারকমের খাবারও পাওয়া যায় তো এগুলোর জন্য খুবই ভালো লাগে দেখে যে আমরা বাইরের থেকে আসছি তবু ওইখানের লোক আমাদেরকে নিজেদের মতো করে মেনে নিয়েছে